আমি ফ্লিপকার্টে একটা জুতো অর্ডার করেছিলাম সেখানে আমার ভূল সাইজ চলে এসেছিলো পাঁচ নম্বর দিয়েছিলাম তো চার নম্বর চলে এসছে আমার পায়ে সেটা ছোটো হচ্ছে তো সেটা আমি চেঞ্জ করানোর জন্য প্রথমে ফ্লিপকার্টে অ্যাপকে গেলা অ্যাপে গেলাম সেখানে আবার কার্টে গেলাম কার্টে গিয়ে জুতোর সাইজটা রিস মানে চেঞ্জ করলাম চার নম্বর থেকে পাঁচ নম্বরে